বলছি মলিনাদি জলের যে আপনি জলটা দিয়ে গেছিলেন এই দু দিন আগে আমার জলটা কিন্তু খুব খারাপ বেরিয়েছে জলটা এতো নোংরা বুঝতে পারছিনি কেন সেই কারণেই তো আপনাকে মানে বলছি মানে জলটা ঘোলাও ছিলো আর জলের স্বাদও ঠিক নেই আগে তো কোনো দিন এরকম হতো না কেন এরকম হচ্ছে সেই কারণেই তো বলছি বুঝতে পারছি নি এই জলটা কোয়ে কেন এতটা খারাপ আমারও মনে হচ্ছে যে তাহলে দিদি কী কোনো খারাপ জল দিলো আমি কিন্তু ভালো দাম দিয়েই তো আপনার কাছে জল নিই যেটা আমি বলি যে দেখুন দিদি আপনি পুরো দামটাই নিবেন কিন্তু আমার জলটা কিন্তু ভালো চাই আপনিও বলেন ঠিক আছে তা সত্ত্বেও না আগে যদি খারাপ ছিলো না তো তাহলে তো জানাতাম যেহেতু এখনই খারাপ দেখালাম যে মানে জলটা যে খাচ্ছি সিটিয়ে মানে জলটা পুরো উপরটা ঘোলা ভাসছে আর জলটা আর তাহলে আমার তো ওই জলের মানে বোতলটা পুরোই রয়েছে ওটা আমি ফেরত দিয়ে দিতে চাই আপনাকে নতুন জল দিতে হবে আর আমি ওই যে জলের বোতলটা যেটা নিয়েছি সেটা কিন্তু রিফিলটার আমি কোনো পয়সা দেবো না হ্যাঁ হ্যাঁ আপনি কবে আসবেন তাহলে এই দিকে তা কালকে কখন আসবেন কালকে আমার একটু কাজ আছে আমি একটু বাইরে বেরোবো সে কারণেই জিজ্ঞাসা করছি আপনি কখন আমার হচ্ছে আপনি যদি আসেন ওই বিকেলের দিকে আসেন তাহলে বিকেলটা ফাঁকা থাকবো কিন্তু সকালের দিকে এলে আমি আমাকে পাবেন না আপনি আপনি তাহলে বিকেলে ওই চারটার দিকে আসবেন আমি জলটা নিয়ে আপনাকে ব্যাক করে দিবো আপনি নতুন জলও একটা নিয়ে আসবেন আমার জল শেষও হয়ে গেছে আচ্ছা ঠিক আছে রাখছি তাহলে